মানুষের যেমন বিভিন্ন রকমের আইন আছে কোনো মানুষকে বিনা অপরাধে যদি কোনোভাবে শাস্তি দেয় অসম্মান করে মারামারি করে তাহলে যেমন আইন আছে তেমনি পশুদের উপরে অত্যাচার করলেও তার জন্য আইন আছে প্রাণী কল্যাণ আইন কোনো পশুকে যদি অকারণে মারা হয় মেরে ফেলা হয় তাহলে সে বিষয়ে থানায় কেস করলে অবশ্যই কেস নেবে এমনটাই আইন আছে কেউ যদি ইচ্ছা করে কোনো পশুকে মেরে দেয় অবশ্যই তার জন্য যোগ্য শাস্তি আছে অনেক সময় রাস্তাঘাটে বাইক চলে গাড়ি চলে তো যেসব জায়গা জনবহুল এলাকা গ্রাম্য এলাকা সেখানে সাইনবোর্ডে লেখা থাকে যে এখানে গাড়ি আসতে চালাবেন কারণ সেখানে রাস্তায় গরু ছাগল সমস্ত রকমের প্রাণী যাতায়াত করে সেখানে যদি কেউ ইচ্ছে করে জোরে গাড়ি চালিয়ে পশুদের গায়ের উপরে তুলে দেয় তাদেরকে আঘাত করে তাহলে অবশ্যই তার দণ্ডনীয় শাস্তি হবে প্রাণী কল্যাণ আইন এমনটাই বলে তাছাড়া বনের বাঘ বাঘ সিংহ হরিণ এদেরকে শিকার করা মেরে ফেলা

নদীতে কুমির কুমির কেউ যদি কেউ মেরে ফেলে তাহলেও তার দণ্ডনীয় শাস্তি আছে এমনটা এখন বর্তমান সময়ে নিউজে ইউটিউব চ্যানেল সংবাদপত্রে সব জায়গায় দেওয়া আছে তাছাড়া এগুলো আমাদের মনে হয় যে আমরা ছোটো থেকে জানি বই পড়ে শিখেছি